উন্নত পৃথিবী সম্পর্কে আপনার কী মতামত পৃথিবী কি উন্নত হতে পেরেছে আমি মনে করি পৃথিবী উন্নত হতে পেরেছে এবং এই উন্নত পৃথিবী সম্পর্কে আমি কিছু বলতে চাই তো আমাদের পৃথিবীতে পৃথিবীর আগে অনেক ছোট ছোট বাড়ি ঘর ছিল তো সেইগুলো ভেঙে এখন নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে রাস্তা নতুন রাস্তা তৈরি হয়েছে নতুন আচ্ছা তারপর অনেক পার্ক তৈরি হয়েছে স্কুল কলেজ সাইন্স সাইন্সসিটি অনেক কিছু তৈরি হয়েছে তো আমি মনে করি যে আগেকার পৃথিবীর থেকে আগের পৃথিবীর থেকে আমাদের এখনের পৃথিবী অনেক উন্নত এবং যানবাহন যানবাহনের দিক থেকে উন্নত আছে ইন্টারনেটের দিক থেকেও উন্নত এবং আমাদের ডিজিটাল ডিজিটালের দিক থেকে আমাদের পৃথিবী এখন অনেক অনেক আগিয়ে আছে পৃথিবী ডিজিটালে তো আমরা মনে করি যে পৃথিবী এখন আগের থেকে অনেক উন্নত হতে পেরেছে